ছোটো থেকে আমরা দেখে আসছি যে আমাদের বাড়িতে কাঠের উনুনে রান্না করা হতো এখন সাধারণত অনেক কিছুই পালটে গেছে যেমন আগেকার দিনের মানুষেরা গ্যাস জ্বালাতে পারত না সে তুলনায় এখনকার মানুষেরা দেখল যখন এল পি জির গ্যাস সিলিন্ডার উঠল সেই থেকেই তারা গ্যাসে রান্না করা শুরু করল ও ও এখনকার কিছু কিছু মানুষরা কাঠের জ্বালে রান্না করে কিন্তু বেশিরভাগই গ্যাসে রান্না করে ও গ্যাসটিকে যখন গ্যাসেতে রান্না করা হয় সেই জন্য গ্যাসটিকে সাবধানতার জন্য গ্যাসের পাইপটিকে একটি শক্ত কাপড় দিয়ে আটকে রাখতে হয় ও গ্যাসটিকে একটি নিরাপদ জায়গায় রাখতে হয় কারণ গ্যাস যখন তখন আগুন লেগে যেতে পারে ও সেই জন্য আবার গ্যাসের পাইপটিকে শক্ত কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হয় ও গ্যাসটি রান্না করার পর গ্যাসটির মেন লকটি বন্ধ করে দিতে হবে না হলে বাড়িতে থাকা ছোটো ছোটো বাচ্চারা খেলতে খেলতে সেই বাচ্চাগুলো ভুলবশত সেটাকে নিয়ে খেলতে পারে ও তখন দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে না কোনো দুর্ঘটনা ঘটতে পারে